আমার প্রিয় বন্ধুর নাম হলো মন্দিরা আমরা একসাথে পড়তাম স্কুলে যখন আমি ফাইভে উঠি তখন তার সাথে আমার প্রথম পরিচয় হয় এবং তার সাথে আমি কথা বলি আমি সব বন্ধুর সাতে কথা বলতাম ভালোভাবে মিলে মিশে থাকতাম একসাথে কিন্তু আমি জানতাম না যে আমার বান্ধবী এতোটাই আমার প্রিয় হয়ে উঠবে তার সাথে প্রতিদিন কথা বলা তাদের ঘরে যাওয়া তাদের ঘরে যেয়ে আড্ডা দেওয়া সমস্ত কিছুই হতো এমন কি আমার সাথে আরো দু তিনটে বান্ধবীও থাকতো তাদের সাঠেও একটু আড্ডা দিতাম বাড়িতে তারপরে আসতাম বাড়ি আসার পরে একসাথে আবার স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার পরে সেখানে হাসি মজা করা পড়া দিয়া আসা আর কি সমস্ত কিছুই করতাম করার পরে যখন বাড়ি আসতাম তখন মন খারাপ হয়ে যেতো যে আবার কবে দেখা হবে কিন্তু তার পরের দিনই যে দেখা হবে এটা তখন বুঝতাম না আর তখন আগে ফোনও ছিলো না যে ফোনে কথা বলবো তারপরে আমার বান্দবীর ঘর প্রতিদিন চলে যেতাম বিকেলে কখনো আমার আরেকটা বান্ধবীর ঘরেও যেতাম তাদের ঘরেও যেয়ে পড়েও গল্প করতাম আবার কখনো মন্দিরার ঘরে যেয়ে পড়েও গল্প করতাম গল্প করে আসার পরে মা বকতো এতো রাতে কোথায় গিয়েছিলি কিন্তু মাকে বলেই যেতাম তবুও মা বকাঝকা করতো আবার সকালে ঘুম থেকে উঠে আবার স্কুলে যাওয়া স্কুলে যেয়ে আবার খেলাধুলা করা যতক্ষণ না ঘন্টা পড়ছে ততক্ষণখেলাধুলা করতাম খেলার পরে তারপরে আবার ক্লাস শুরু হয়ে যেতো ক্লাস করার পরে ক্লাসের ক্লাস চলাকালীনও অনেক মজা করতাম স্যারের কাছে বকুনিও খেতাম এবং আমাদেরকে স্যার মারতো তারপরে ওই সব করার পরে আমরা আবার টি দুপুর টাইমে খা খাবার খেয়ে পরে আমরা আবার খেলাধুলা করতাম খেলাধুলা করার সময় আবার ক্লাস শুরু হতো ক্লাস করার পরে আবার বাড়ি যেতাম বাড়ি যাওয়ার পরে টিউশান যেতাম টিউশান যাওয়ার পরে সে আমার এতোটাই প্রিয় হয়ে উঠেছিলো যে আমি ভাবতেও পারি নি কিন্তু আমার বান্ধবীর তারপরে ক্লাস টুয়েলভে বিয়ে হয়ে যায় বিয়ে করার পরে ও ওর সাথে আর বেশি কথা হতো না আমার তবুও মাঝে সাঝে কখনো যদি কথা হতো তো সে বলতো এখন ফোন রাখ আমার স শাশুরবাড়ি শ্বশুরবাড়িতে আমাকে বকবে তারপরে আমি আর কিছু বলতাম না কিন্তু ওর সাথে প্রতিদিন ইন প্রতিদিন কথা বলার জন্য মন খারাপ হতো তারপরে আমি আমার অন্য বন্ধুর সাথে কথা বলতাম ওদের সাথে কথা বলার পরে আমাকে এক দিন বলে যে হ্যাঁ তুই তো আমাকে ভুলেই গিয়েছিস